আমার বাড়ির পাশে পেছনে একটা বাগান রয়েছে তিন কাঠা জায়গার মতো সেই বাগানে আমার অনেকগুলো গাছপালা রয়েছে সেই গাছে মানে ছাওয়া থেকে বা নোংরা যেগুলো থাকে সেগুলো আমি পরিষ্কার করার ফলে আম আমি আবার সেখান থেকে আবার বাজার যাই বাজারে গিয়ে আমি আবার গাছ কিনে নিয়ে আসি সেই গাছ নিয়ে আসার পর আমি এক হাঁটুর মতো করে সেখানে গাছটা লাগাই গাছটা লাগার পর আমি প্রতিদিন জল দিই যাতে গাছটা জলদির মধ্যে বেড়ে ওঠে আর সেখান থেকে আমি ছায়া পাবো এবং ছায়া পাবো এবং সেখানে কাঠ থেকে আমি আগুনও ধরাতে পারবো এ এসবের জন্য খুবই গুরুত্বপূর্ণ